হ্যালো হ্যাঁ দাদা আপনি কি উবের চালক কখন থেকে ওয়েট করছি এরকমভাবে ইয়ে করলে কী করে হবে এতক্ষণ অপেক্ষা করছি আপনার জন্য ওয়েট করালে কী করে হবে

না এই এত রেট বাড়ালে আর কী করে পারব কী করে চলবে দাম টাম ঠিকঠাক করে নিন এই রেটটার জন্য সমস্যা ছিল একটু হ্যাঁ বলুন কী বলব বলুন আপনারা যে এত রেট টেট ইয়ে করছেন ঠিকঠাক করে না নিলে আমরা তো বুঝ বুঝতে পারছি না যে আপ না এখন আসতে হবে না তা আর কী করব বলুন ঠিক আছে হুম